হ্যাঁ হ্যালো বলুন কে বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ ওটা আমি নিউজ পেপারে দেখলাম একটা সমস্যা হয়েছে ওখানে ওটা কী হবে বলতে আপনি কি ওখানে প্লাম্বার হিসাবে কাজ করতেন ও আচ্ছা ও আচ্ছা তো ওখানে সমস্যা বলতে এত বড় বিল্ডিংয়ে আপনি আমাকে বললেন যে কম মানের পাইপে হয়ে যাবে তো আমি আপনাকে সেইভাবেই জিনিসপত্র দিয়েছিলাম তো এখন আপনার ওখানে হাইট আছে কুড়ি থেকে পঁচিশ তলা বিল্ডিং তাই তো ওখানে জল ওখানে জল সাপ্লাই দিতে গিয়ে তো ওখানে পাইপের প্রেশার তো পড়বে এত উপরে জল উঠতে গেলে জলের প্রেশার তো লাগবেই আর প্রেশারের জন্য পাইপটা ফেটে গেছে এর জন্যই সমস্যা হচ্ছে তাই তো হ্যাঁ ওটাই তো কেউ ওখানে কাজ না ভালো হলে এবারে পাবলিক তো বুঝবে না যে কম মানের পাইপের জন্য এসব হয়েছে তো ওদের ফান্ড অতটাই ছিল পয়সা দেয়নি আপনাকে আপনি এরকম কম মানের পাইপ চেয়েছিলেন ওই জন্যে তো এবার ওরা বুঝবে তো মিস্ত্রির কিছু দোষ আছে তার জন্যই এরকম অবস্থা হয়েছে কিন্তু আপনি তাহলে এক কাজ করুন আপনি এখান আমাদের এখান থেকে ভালো মানের পাইপ আছে সেইগুলো নিয়ে লাগালে আপনার ফাটবে না কখনও পাইপ জলের চাপে হ্যাঁ আমার দোকানে এই কালকে মাত্র মাল এল মানে সেগুলো স্টকে আছে এখন পর্যন্ত তো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এতে এতে দশ বছরের গ্যারেন্টি এতে দশ বছরের গ্যারেন্টি আছে যে পাইপে কোনো কিছু হলে ফ্রি হ্যাঁ সে তো হবেই অনেক প্রচুর ফ্যামিলি থাকে না ওই অ্যাপার্টমেন্টে আপনি তাহলে কোথায় আপনার বাড়িটা কোথায় ও আচ্ছা তাহলে তাহলে ওখান থেকে তো তাহলে ওখান থেকে তো আমার দোকান আধ ঘণ্টার মতো রাস্তা তো তাহলে ওখান থেকে আপনি চলে আসতে পারবেন

আচ্ছা